হ্যাঁ আমি কাজের ফাঁকে পুঁতির কাজ করি আমি কিছুদিন আগে পুঁতির কাজ শিখেছি পুঁতির কাজ আমি অনেক কিছুই শিখেছি ব্যাগ বানাতে পারি ছোটখাটো মূর্তি বানাতে পারি কুকুর ঠাকুর ফুলদানি বিভিন্ন রকমের ফুলদানি আমি বানাই এবং বানাতে আমার খুব ভালোও লাগে এছাড়া আমি এই পুঁতির কাজ অনেককে এখন শেখাই তারা শিখতে ভালোবাসে আমি শেখাতেও ভালোবাসি আর কাজের ফাঁকে একটা কাজ করি ঘর সাজাই বিভিন্ন রকমের উল দিয়ে আমি বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি পর্দা টেবিল ক্লথ অনেক রকমের ফুলদানি উলের এই সকল তৈরি করে আমি ঘরদোরকে সাজিয়ে সৌন্দর্য করে তুলি খুব ভালো লাগে তাছাড়া আমার আরেকটা শখ আছে আমি টিভি সিরিয়াল দেখতে ভালোবাসি যখনই সময় পাই কাজের ফাঁকে তখনই আমি যেয়ে টিভির তলায় বসি সিরিয়াল দেখি কয়েকটা সিরিয়াল আমার খুব প্রিয় যেন মনে হয় কখন কাজের ফাঁকে সেই সিরিয়ালটা দেখবো তাদের মনে চিন্তাটাই হয় আমার বিভিন্ন রকমের শখের মধ্যে সবচেয়ে সিরিয়াল দেখার শখটাই সবচেয়ে বেশী আমার খুব ভালো লাগে সিরিয়ালগুলো দেখতে